আমাদের এলাকায় অনেক আমাদের এলাকার হাসপাতালে এক্স রে বা সিটি স্ক্যান এগুলো কিন্তু হয়ে থাকে কারণ আগে কিন্তু এই সব জিনিসগুলো আমাদের হসপিটালে ছিলো না গ্রামীণ হসপিটালগুলোয় এগুলোয় থাকেই না বা কোনো সরকারি হসপিটালেও অনেক তাড়াতাড়ি এই সব জিনিস কিন্তু নিয়ে আসেনি এগুলো সাধারণত তখন বেসরকারি হসপিটালগুলো বা নার্সিং হোমগুলোতে বেশি দেখা যেত কিন্তু এখন সময়ের সাথে সাথে পরিবর্তনের সাথে সাথে হসপিটালগুলিতেও এগুলি এসেছে এক্স রে সিটি স্ক্যান এই রকম অনেক রকমের জিনিস যন্ত্র আইসিইউ অনেক রকম ওটি এই সব অনেক রকমের জিনিস যেগুলো আছে সেগুলো তৈরি হয়ে গেছে হসপিটালে এখন মানুষকে সেই জন্য কোনো কিছু হয়ে গেলে বাইরে কোথাও দৌড়োতে হয় না সামনাসামনি হসপিটালে গেলেই সেগুলো হয়ে যায় সামনাসামনি হসপিটালে গেলে তার যেটা অসুবিধা হয় সেটা সে সেখান থেকে পেয়ে যায় আমাদের এখানের হসপিটালে আমি নিজে দেখেছিলাম যে এখানে সব রকমের ইয়ে আছে আমার যখন হাত ভেঙে গিয়েছিল আমি সেখানে যেয়ে মানে আমার হসপিটালেই আমি এক্স রে করাই এক্স রে রিপোর্টও খুব ভালো এসেছিল তো আমি সেই ক্ষেত্রে বলতে পারি যে হসপিটালগুলোতে এই জিনিসগুলি আসার ফলে অনেকটাই উন্নতির দিক ধরেছে অনেকটা উন্নতির কারণে মানুষকে বাইরে কোথাও যেতে হচ্ছে না বাইরে আলাদা করে টাকা খরচা করে এই সব জিনিসগুলো করতে হচ্ছে না এক্স রে বলো সিটি স্ক্যান এই সব জিনিসগুলো হসপিটালে বিনামূল্যেই হয়ে যাচ্ছে তো বিনামূল্যে পাওয়ার জন্য অনেক মানুষ এখন হসপিটালে ভিড়ও করছে হসপিটালের উন্নতি দেখে অনেক মানুষ প্রশংসাও করছে তো এই রকমই হসপিটালে যেগুলো আগে থাকেনি এখন সেগুলো অনেকটা এগিয়ে এসেছে